হ্যাঁ হ্যালো আপনি কি জলপাইগুড়ি সুপারস আপনি কি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বলছেন ওহ আমাদের এখান থেকে মানে আমার এক চেনা পরিচিত তো ধূপগুড়ি থেকে জলপাইগুড়িতে নিয়ে যাবে তো তো ওইখানে কি বেডের ব্যবস্থা আছে ও তো আর হ্যাঁ হ্যাঁ এমার্জেন্সি তো ওইখানে কি অ্যাম্বুলেন্স পাওয়া যাবে ও আচ্ছা অ্যাভেলেবেল আছে সব কিছুই আর ডক্টরের ডক্টরের কেমন সুবিধা এখানে তাও কীরকম এমনি ডক্টর সবসময়ের জন্য থাকেন হসপিটালে ওহ তো অ্যাম্বুলেন্স পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে